হ্যাঁ ওজন বাড়ানোর জন্য আমি সাধারণত সকালে উঠে এক ঘন্টা হাঁটি তারপরে এসে ভালো পুষ্টিকর খাবার খাই যেমন দুধ ডিম ছানা এবং কিছু শাক সবজি এগুলো হচ্ছে উপকারি খাবার এই খাবারগুলো খেলে পরে শরীরের বৃদ্ধিও হয় এবং ওজনও বাড়ে এর সাথে সাথে যোগব্যায়াম করতে হবে এবং প্রোটিনযুক্ত যেমন মাছ মাংস এগুলো খাওয়া দরকার আছে তাহলে শরীরের ওজনও ভালোভাবে বৃদ্ধি পাবে এবং শরীর স্বাস্থ্যও ভালো হবে